আমি সুইগির থেকে কিছু খাবার অর্ডার করতে চাই কালকে এবং আমি খাবার অর্ডার করতে চাই তার কারণ হচ্ছে আমার বোনের জন্মদিন রয়েছে কালকে তাই আমি কালকে খাবার অর্ডার করব এবং আমি জানতে চাইছি যে আপনাদের রেস্টুরেন্টে কী কী খাবার রয়েছে আমি যেইগুলো বলছি সেগুলো কি রয়েছে রুই কালিয়া কাতলা ভাজা মানে কাতলা মাছের ভাজা আর ইলিশ ভাপা রসগোল্লা কেক মিষ্টি এইগুলো কি রয়েছে এবং এইগুলো যদি থেকে থাকে তার হ্যাঁ আপনার দাম কত দামটা যদি আমাকে একটু জানাতে পারেন এবং এই খাবারগুলো আমার লাগবে কালকে দুপুরবেলায় দুপুর দুটোর আগে কিন্তু আমার এই খাবারগুলো সব কটা আমার বাড়িতে পৌঁছানো চাই যদি খাবারটা পৌঁছাতে না পারেন সেটা একটু আমাকে জানিয়ে দেবেন এবং আমি তো আগের থেকে আপনাদের এখানে অর্ডার করব তো ও সেই জন্য কোনো যদি আমি ছাড় পাই কোনো ডিসকাউন্টও যদি থাকে কোন খাবারের যেই খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোর মধ্যে তাহলে আমাকে দয়া করে একটু জানাবেন এবং আমি চাইছি যে যদি চাউমিন হয় এবং চিলি চিকেন হয় এটিও আমার কিন্তু লাগবে এটিও আমাকে জানাবেন এটার দাম কেমন রয়েছে